হ্যাঁ দিদি আমার তো নার্সারির দোকান আছে বলুন কোনো চারা টারা লাগবে কি কী কী আছে দেখুন গোলাপ চারা গোলাপ চারা আসবে তো মানে এখন তো আসবে না আর এখন পুজো বলে না আমি ঠিক যাচ্ছি না চারা টারা আনতে কারণ জানেন তো যেহেতু আমি বিসনেস করি জানি ওই এরিয়ার মধ্যে দিয়ে যাই অনেকটা চাঁদা কাটবে তো সেই কারণে আমি যাচ্ছি না গোলাপ চারা মোটামোটি দু সপ্তাহ পারে পরে আসবে হ্যাঁ হ্যাঁ ডালিয়া গাঁদা চন্দ্রমল্লিকা সবই ওই সপ্তাহ দুই পরে আসবে গোলাপ চারা মোটামোটি বড়ো আর ডালিয়া গাঁদা চন্দ্রমল্লিকা ওগুলো এখনও ছোটো ছোটো আসছে হ্যাঁ তো ওগুলো নিয়ে আসবে আর তখন আপনাকে আপনি একটা কাজ করুন আপনি সপ্তাহ দুই পরে চলে আসুন হ্যাঁ সপ্তাহ দুই পরে চলে আসুন গোলাপ চারা কতগুলো নেবেন পাঁচটা ছটা দেখুন এখানে হ্যাঁ সাদা গোলাপ ফুল কালো হবে না তবে কালো টাইপের কালো লালা মিক্স মানে মিশ্রণ একটা কালার মোটামোটি কালো টাইপের লাগবে তাছাড়া বড়ো বড়ো থোকা থোকা হ্যাঁ খয়েরি খয়েরি টাইপের হ্যাঁ এই মুহুর্তে আমার নার্সারিতে কাঠগোলাপটা আছে তো আপনি কি নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার জন্যে নিয়ে রাখবো আলাদা করে তাহলে রেখে দেবো আপনার জন্যে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি দু সপ্তা পরে আসুন তখনও পুজো টুজোর ঝামেলাও মিটে যাবে আমিও চারাগুলো আনতে পারবো ঠিক আছে দু সপ্তাহ পরে তাহলে আপনি আসুন হ্যাঁ ঠিক আছে এখন তাহলে রাখচি হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার নম্বর ঠিক আছে রাখছি